বাজারে রেডিমেড জামা কাপড় থেকে হাতে তৈরি পোশাক অনেকটাই আলাদা কেননা রেডিমেড পোশাক অনেকটা ঢিলেঢালা হয় কিন্তু হাতে বোনা জামা কাপড় একটু ফিনিসিং হয় এবং এগুলো পরলে ভীষণ ভালো লাগে হাতে বানানো পোশাক যেমন খুশি তেমন ডিজাইন করে পরা পরা যায় কিন্তু রেডিমেড পোশাক সেটা হয় না রেডিমেড পোশাকের বিশাল বা বাজার থাকা সত্ত্বেও মানুষ হাতে বানানো পোশাকই এই কারণে বেশি পরে ভালোবাসার কেমন কেন কেননা নিজের ইচ্ছা মতো বা নিজের পছন্দমতো জামা কাপড় তারা বানিয়ে পরতে পারে বা সেগুলো সেলাই করে পরতে পারে এবং হাতে বানানো যে জামা কাপড় গুলো আসে তারা সেগুলো খুব মজবুতই হয় যখন তখন ছিঁড়ে যায় না এবং পরলে খুবই সুন্দর লাগে